পশ্চিম মেদিনীপুর জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ হলো কৃষিজ সম্পদ ও বনজ সম্পদ কৃষিজের মধ্যে পশ্চিম মেদিনীপুরে চাষ হয় ধান আলু এবং তুলো এবং তাছাড়া পরিবেশগতভাবেও অনেককিছুর সাহায্য পাওয়া যায় যেমন বনজ সম্পদ কাঠজাত জিনিস এবং কাঠ হলো মেন বনজ সম্পদের উদাহরণ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী আরাবারির জঙ্গল ধামকুড়ার জঙ্গল এছাড়া বড়ো বড়ো যে জঙ্গল রয়েছে যেখান থেকে কাঠের সরবরাহ হয় সেই কাঠ থেকে আসবাবপত্র ও অন্যান্য অনেক কিছুই পাওয়া যায় এবং ওই জঙ্গলে অনেক ওষুধের গাছও আছে সেই ওষুধের গাছ থেকেও প্রাকৃতিক সম্পদ হিসাবে আমরা ওষুধও পাই এছাড়া পশ্চিম মেদনীপুর জেলায় অনেক পরিবেশগত চ্যালেঞ্জও আছে এই জেলায় জলের প্রধান উৎস নদী এবং মাটির জল তাছাড়াও এই জেলার জলের প্রধান উৎসগুলি ছাড়াও আরও অনেক কিছু আছে যেমন অনেক চ্যালেঞ্জগুলির মধ্যে কয়েকটি হলো পশ্চিম মেদিনীপুরে বন্যা হয় বন্যাপ্রবণ এলাকা ঘাটাল সেই ঘাটাল অনেকভাবে চেষ্টা করা হচ্ছে ঘাটালকে আরও বেশী উন্নত করার জন্য কিন্তু সেই ঘাটাল বর্তমানে মাস্টার প্ল্যানের অধীনস্থ হওয়া সত্ত্বেও এখনও বন্যাকবলিত আর জেলার পৌরসভা এলাকাগুলো জেলার রাস্তাঘাট পরিষ্কার করে আবর্জনা সরায় তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রামাঞ্চলের অঞ্চলগুলো আরও এখন অসুবিধার সম্মুখীন হয়